ভারতের অন্যান্য রাজ্যে দীপাবলির দিনটি যেভাবে পালিত হয় তার থেকে একটু আলাদাভাবে আমাদের সংস্কৃতিতে দীপাবলি পালন করা হয় যেমন সারাদিন উপোস থেকে সন্ধ্যার সময় ঘিয়ের বাতি নদীতে ভাসানো এমনকি বাড়িতে এসে ন্যাড়া পড়ানো ওই দিন চোদ্দ শাক খাওয়ারও রীতি আছে এমনকি চোদ্দ পুরুষকে চোদ্দ বাতিও দিতে হয় এছাড়া সারা বাড়িতে প্রদীপ বাতি জ্বেলে বাড়ি আলোকিত করা হয় এছাড়া সারা বাড়িতে নানান ধরনের আলোকসজ্জাও করা হয় আর বাচ্চাদের জন্য তারাবাতি এবং নানান ধরনের রোশনাই থাকে যেগুলো ফুটিয়ে ওরা আনন্দ করে থাকে ইত্যাদি